শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষা সম্পূর্ণ করে ফেলে তখন যাদের পারিবারিক ব্যবসা আছে তারা পারিবারিক ব্যবসা সামলায় এবং যারা বাইরে চাকরি করতে চায় তারা বাইরে চাকরির বিষয়েও যায় অনেকে সরকারি চাকরির বিষয়েও বাইরে চলে যায় আমরা যেমন সব সময় থেকেই চাকরি করার ইচ্ছা সেহেতু আমি আমি বর্তমান সময়ে বাইরে এসেই চাকরি করছি